আমাদের দৈনন্দিন জীবনের জন্য খেলাধূলা খুবই প্রয়োজনীয় যারা মানুষরা সারা দিন কাজ করে স্টুডেন্টরা পড়াশোনা করে তারা আরও অনেক মানুষ অনেক কাজ করে তারা নিজেকে রিল্যাক্স করার জন্য চাপ মুক্ত হওয়ার জন্য একটু গেম খেলতে চায় তাতে তারা অনেকটা ফ্রেশ ফিল করে তাই আমদের সবাইকে কিছু হলেও টাইম বের করে একটু খেলাধূলা করা উচিত